হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা বলুন আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি মানে কোন দিকের কলেজে ভর্তি করতে চান সেটা যদি একটু জানতে পারতাম আর কি মানে ধরুন আমাদের এখানে তো অনেক কলেজ আছে তো আপনি সেরকম কিছু ভেবেছেন যে এই কলেজে ভর্তি করব সেরকম কিছু চুজ করেছেন কি আচ্ছা হ্যাঁ আমি ওটাই জানছিলাম আর কি যে আপনি কি সেরকমভাবে কোনো কলেজ দেখেছেন নইলে নাহয় আমি আপনাকে বলতে পারি আচ্ছা আমাদের ধরুন এই রাজ্যের মধ্যে অনেকগুলো কলেজ আছে এই ধরুন সনকা দুর্গাপুরে রয়েছে সনকা আর বি সি রয় আপনি হয়তো নাম শুনেছেন তারপর এইদিকে গ্লোবাল রয়েছে আর আরও কয়েকটা রয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অনেক রকম কলেজই আছে এবার ব্যাপার হচ্ছে কলেজের প্লেসমেন্ট এবং কলেজ কেমন চাকরি দেয় আর ধরুন এগুলো দেখেই তো অনেকে ভর্তি করে না হ্যাঁ ওটাই ওটাই বলছিলাম আর আচ্ছা হ্যাঁ বলুন এই ধরুন আপনি যদি ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে ভর্তি করেন ওখানে আপনার কোর্স কমপ্লিট করতে পড়বে প্রায় আট লাখ টাকার মতো মানে একদম ফুলফিল আপনার ছটা সেমেস্টার রয়েছে যদি জি এন এম হয় ছটা এবং বি এস সি হলে সেক্ষেত্রে আটটা আপনি তো জানেনই তো আপনার মেয়েকে মানে আপনার মেয়ে কি জি এন এম না কি বি এস সি ওটাই জানা হয়নি আপনার কাছে বি এস সি আচ্ছা ওই ক্ষেত্রে আটটা সেমেস্টার তা আটটা সেমেস্টারে আপনাদের ওই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে প্রায় আট লাখ টাকার মতো খরচ হবে এবার আপনাকে বলে দিই আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে কয়েকটা ফেসিলিটি রয়েছে যেমন আপনার মেয়ে যদি নাইন্টি প্লাস নাম্বার পেয়ে থাকে এইচ এসে তো সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি একটা স্কলারশিপের বন্দোবস্ত রেখেছে ঠিক আছে হ্যাঁ ধরুন নাইন্টি প্লাস যখন নাম্বার হবে এইচ এসে তখন আমাদের কলেজ থেকে ওই বিদ্যালঙ্কার একটা স্কলারশিপ ওটাতে মানে হাফ কলেজ ফিজ লাগবে মানে ওটা কমে হয়ে যাবে আপনার চার লাখ টাকা আর প্লেসমেন্টের বিষয়ে যদি বলতে চাই আপনি মানে অনলাইনে দেখতে পারেন যে আমাদের কলেজের প্রায় নাইন্টি এইট পারসেন্ট প্লেসমেন্ট আছে আর আমাদের এখানে বিভিন্ন ভালো ভালো সংস্থা আসে এবং অনেক ভালো ভালো নার্সিং হোম থেকেও এখানে আসে তো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই মানে চাকরিটা আপনি পেয়ে যাবেন এইটুকু বলতে পারি আর কি মানে চাকরি মোটামুটি একটা পেয়ে যাবেন মোটামুটি আমাদের কলেজের কিছু রুলস রেগুলেশান আছে এবং পড়াশোনা কিছু আছে সেগুলো ফলো করলে মোটামুটি চাকরি পেয়ে যাবেন এই নিয়ে অসুবিধা নেই আচ্ছা আপনার আপনি মানে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে আপনি কালকে একবার দেখা করুন দুপুরের দিকে ঠিক আছে রাখছি